এখন বয়সের জন্য দৌড়োতে পারি না আমি জোরে জোরে হাঁটি আমি ছোটবেলা থেকে স্কুলে যে পড়তাম তখন একটা আমাদের শখ ছিল কিন্তু এখন সেটা ছিল অন্য রকমের সেই স্কুলে প্রতিযোগিতা আর তো টাকা পাব সার্টিফিকেট পাব ওই জন্য দৌড়োতাম এখন আর দৌড়োই শরীর বয়স কালে আমার বাতের ব্যাথা আছে গাঁটের ব্যথা আছে কোমরে ব্যথা আছে বয়স কালে এই সকল অসুখ বিসুখ হয় খাবার ঠিকঠাক হজম হয় না সে ঘুম হয় না যার জন্যে আমি প্রত্যেকদিন সকালবেলা হচ্ছে বিকালবেলা একা দৌড় অনুশীলন করি শরীর ভালো রাখার জন্যে যাতে আমার শরীর ভালো থাকে যে সকল সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো যাতে দূর হয় শরীর যাতে ভালো থাকে দৌড়োলে বাড়ির কাজকর্ম করার পর তারপর শরীরটা অনেক মনে হয় হালকা হয়ে গিয়েছে হালকা হলে আমার মনে হয় ঘুমটা ভালো হয় খাওয়া দাওয়াটা ভালো হজম হয় পাকস্থলীতে সমস্যা হয় না এরকম আমি বলতে চাই